পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গাই রয়েছে যেখানে ধর্মীয়ভাবে শারীরিক ও মানসিক অসুখ নিরাময় করা হয় আগে দেখতাম যখন ছোটবেলায় আমি বা ভাই ভয় পেলে মা মসজিদে ঝাড়াতে নিয়ে যেত ওনারা ঝাড়ফুঁক বা কিছু মন্ত্র উচ্চারণ করে আমাদের গায়ে পাখা দিয়ে হাওয়া দিয়ে দিত তারপর থেকে আমাদের ভয়টা কেটে যেত এছাড়াও জলপড়া তেলপড়া বিভিন্ন রকমের ওষুধপত্র ব্যবহার করে অনেকে সুস্থও হয়েছে অনেক মানুষ আছে যারা মানসিক অশান্তিতে ভোগে তারা বিভিন্ন দেব দেবীর কাছে গিয়ে মানত করেন সেটা পরিপূর্ণ হয়ে গেলে তারা পুজোও দিয়ে আসেন ভগবানের কাছে অনেক মানুষ অনেকে মানসিক শান্তির জন্য ভগবানের নামগান করেন কীর্তনে যান বিভিন্ন ধর্মীয় সম্মেলনে যোগদান করেন এছাড়াও অনেক সাধু সন্ন্যাসীও আছে যারা ভগবানের নামে প্রসাদ দিলে না কি সমস্ত মানে রোগ অসুখ ঠিক হয়ে যায় যেমন রামদেব বাবা তিনি ভগবানের নামে মানুষের যোগাসনের মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলছেন